হ্যালো এটা কি সোমনাথ ট্রাভেলস কাল আমি গাড়িটা বুক করে এসেছিলাম যে আজ সকাল আটটার সময় গাড়িটা এই রামগড়ে লাগাবার জন্য কারণ আমরা একটু বিষ্ণুপুর বনলতা রেস্টুরেন্ট বেড়াতে যাবো কিন্তু কখন ধরে ফোন করছি ড্রাইভারকে কালকে সোমনাথ ট্রাভেলস থেকেই ফোন নম্বরটা দিয়েছিলো তাই পেলাম ড্রাইভারের নামও বলে দিয়েছিলো জগাদা কিন্তু কোনোমতেই তো ফোন লাগছে না অনেকবার ফোন করছি তাও একবার যদি লাগলো বললো এই যাচ্ছি এই যাচ্ছি কিন্তু আসছে না আবার কিছুক্ষণ পর বাড়ির লোক আবার ফোন করলো আবার বলছে এসে গেছি আবার ফোন করলাম কিছুক্ষণ পর এই এসে গেছি বার বার ফোন করছি এবং ড্রাইভার সেই বলছে এই আসছি এই জন্য আর ভালো লাগছে না আমরা আর যাবো না তাই ড্রাইভার এজেন্সিকে ফোন করলাম এবং বললাম যে আমরা ড্রাইভারের উপর বিরক্ত হয়েছি কেন অনেকবার ফোন করেছি তিনি আসছেন না তাই আমরা এই ট্যুরটা ক্যান্সেল করলাম